আমাদের এইখানে নির্বাচনী বুথ অনেকটা সেইখানে সাইকেল কিংবা মোটর সাইকেলেতে করে আসতে হয় রাজনৈতিক দল অনেকগুলো হওয়ার কারণে তারা আমাদেরকে রাস্তাতে দাঁড় করিয়ে নানারকম কথা বলে এবং সেইখানে ভোট দিতে ভোট দিতে যেত যেতে দেয় না তারপর গুন্ডারা রাস্তাতে এক একজনকে ধরে মারধর মারধর করে সেই জন্য আমাদের ভোট দিতে খুব অসুবিধা হয় তাদের কথা মত আমরা যদি না সেটাতে ভোট দি তো তারা বাড়িতে এসে আমাদের ঝামেলা করে এবং আমাদের ওপর মারপিট করে